আচ্ছা কে দিদিভাই বলছেন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা বলছি আমাদের এই পাঁচরা মন্দিরে যে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ পাঁচরা মন্দিরে যে এই মঙ্গলবারে নাকি বড় করে হবে শুনলাম তো তো আমরা আপনি তো আছেন এই কমিটির মধ্যে যেহেতু আমিও প্রেসিডেন্ট আছি আপনিও সেক্রেটারি আছেন আমরা সবাইকে একটু গ্রামের লোকদের নিয়ে একটা যদি মিটিং বসাই মিটিং বসিয়ে একটা বড় করে পুজোর আয়োজন করি কেমন হয় হুম হুম আচ্ছা ঠিক আছে আমি ভাবছিলাম এই মঙ্গলবার দিনই করতে চাই হ্যাঁ ওই এর মধ্যে আমাদের গ্রামের কাউকে একজনকে ডেকে নিই ডেকে নিয়ে ওকে বলি প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে একটু যেন বলে দেয় আমরা কালকে বিকেলবেলার দিকে বিকেল চারটা কি পাঁচটার দিকে যেন সবাই হাজির হয় তাহলে ওই আটচালার মধ্যে বসে একটা মিটিংয়ের আয়োজন করবো ওখানেই একটা আলোচনা হয়ে যাবে পুজোটা কীভাবে আমরা অ্যারেঞ্জ করবো হ্যাঁ কী এই কী করে পুজোটা আয়োজন করবো হ্যাঁ মানে কাকে কাকে বলবো এরকম একটা আরকি হুম হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমি তাহলে বলে নেবো হ্যাঁ ওই ছেলেটাকে আমি বলে দিই যে কালকে তাহলে যেন বাড়ি বাড়ি প্রত্যেকের বলে দেয় কাল বিকেল চারটা বা পাঁচটা নাগাদ যেন ওই আমাদের আটচালাটায় গিয়ে বসে ওখানেই আলোচনা ফালোচনা করে নেবো আচ্ছা আর একটা কথা আপনাকে বলি ওই পাশের গ্রামের কিছু লোককে যদি আমরা বলি কেন ধরুন আমাদের গ্রামে পুজো হচ্ছে ওরাও তো আমাদের গ্রামের পাশাপাশিই তো আছেন তো সেই জন্য আমি ভাবছি ওদের গ্রামের কেউ যদি মানে কিছু কিছু মহিলাকে বলি যে পুজো দেখতে আসার জন্য তাহলে কেমন হয় আচ্ছা হুম আচ্ছা আচ্ছা হুম এটা তো সবাইকে নয় হুম আচ্ছা ঠিক আছে আর সবাইকে আমরা সেদিনকে প্রসাদ দেবো তাই তো হ্যাঁ ওই হ্যাঁ আচ্ছা তাই হবে ব্যবস্থা আলোচনার মাধ্যমে হ্যাঁ আলোচনার মাধ্যমে আচ্ছা ঠিক আছে আলোচনার মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে আর আপনার বলছিলাম যে চাঁদার যে কালেকশনটা সেটা কি আমাদের গ্রামের মধ্যেই সীমাবদ্ধ রাখবো না ওই আশেপাশের গ্রামের থেকে আমরা কালেকশনটা করবো হ্যাঁ কিন্তু ওনারা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওগুলো আলোচনা আচ্ছা আচ্ছা ওই যাক আলোচনার মাধ্যমে সেগুলো হুম আর বলে রাখবো আর আলোচনার মাধ্যমেই সবকিছু সিদ্ধান্ত নেওয়া হবে তাই তো আচ্ছা আপনার পুজোতে কী কী বাজনা করা যায় বলুন তো আচ্ছা আর মাইকটাও নিয়ে নেবো নাকি বলুন

হুম হ্যাঁ ঠিক আছে ওই একটা পুজো পুজো ভাব মনে হবে না তাই তো আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমি সবাইকে বলে দিচ্ছি হ্যাঁ ওই ছেলেটাকে বলে বলে দিচ্ছি যেন বাড়ি বাড়ি গিয়ে একটু বলে দেয় তাহলে একটা মিটিংয়ের একটা আয়োজন করা হোক সেই আলোচনাতেই সব কিছু সিদ্ধান্ত নেওয়া হবে কেমন তাহলে হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে আপনাকে যখন মিটিংটা শুরু হবে তার এক ঘন্টা আগে নয় বলে দিচ্ছি আপনি চলে আসবেন রাখছি কেমন